ও হ্যাঁ আগে এক দিন আপনি বলেছিলেন বোধ হয় ওটা রূপ এই এক মাস আগে আমি ভুলেই গেছিলাম হ্যাঁ আসলে এক মাসের মো পেরিয়ে গেছে তো তারপর আমার মনেও নেয় আসলে আমাদের গ্রামের সংখ্যা আগের বছরের অনুমান অনুযায়ী ছিলো হচ্ছে আটশোজন আটশোজন এই গ্রামে ছিলো কিন্তু এই মুহুর্তে কতোজন আছে মানে সেটা এখনও না এই বছরে আর গোনা হয় নি সার্ভেটা করা হয় নি সেটা আপনাদের ক্যাম্পটা কবে করবেন বলুন আচ্ছা আসলে আপনারা যেটা বলছেন বসন্ত রোগ বসন্ত রোগ এখানে অলরেডি শুরুই হয়ে গেছে মানে আশেপাশের আশেপাশের গ্রামে তো অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে সেটা বসন্তকাল আসার আগেই শুরু হয়েছে আসলে কোভিডের পর থেকে নানা রকম রোগ হচ্ছে কফও মানে সেই জন্য আগের আগের বছরে এই রোগের মানে যে হারে বেড়েছিলো মানে ভালো করছেন আপনারা এই ইয়েটা নিয়ে উদ্যোগটা নিয়ে হ্যাঁ তাহলে আপনি কবে কতো তারিখ আপনি বলছেন আমার হাতে কতদিন সময় রয়েছে আচ্ছা আচ্ছা মানে আমি চো

আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এক কাজ করবেন আপনারা বাজেটটা জানাবেন আপনাদের কতো আসলে আমরা না আর বলতে পারলে আপনারা বাজেটই বা বলবেন কী করে ঠিক আছে আমি আপনাকে ঠিক আছে ঠিক আছে আমি জানিয়ে দেবো আমি পাঠিয়ে দেবো হুম ঠিক আছে হুম হুম হুম হুম